না আমি অশ্বরোহন প্রতিযোগিতার জন্য কোনো প্রস্তুতি নেইনি কারণ আমি কখনও প্রতিযোগিতায় যাইনি অবশ্য ঘোড়া চড়েছি কিন্তু প্রতিযোগিতায় কোনো দিন যায়নি যারা প্রতিযোগিতা করে তারা তারা আমি দেখেছি আমাদের আশেপাশে যখন দৌড় হয় তখন আমরা দেখেছি যেসব ওগুলো নেয় আর কি একটা মাথায় হেলমেট দিয়ে নেবে যে বা পড়ে গিয়ে যেসব কী বলে মাথায় চোট টোট খেয়ে যায় সেই সবের জন্য একটা মাথায় হেলমেট পায়ে পায়ের হাঁটুতে একটা ক্যাপ মতো লাগিয়ে নেয় হাতে একটা ছড়ি থাকে আর একটা কী থাকে বেশ হ্যাঁ পায়ের পায়ের যে একটা ইয়ে ওটা ভালো করে একটু বেঁধে নেয় এই আর কি আর যেটা আছে ওরা সাফল্যের জন্য কী কৌশল ব্যবহার করা হয় পরে আমরা অতটা জানি না হয় তো যারা ঘোড়া ঘোড়ার মালিক বা যারা ঘোড়ার প্রতিযোগিতায় যায় তারাই বলতে পারবে ঠিকভাবে আমি অতটা বলতে পারব না